আমার প্রিয় সাঁতারের গন্তব্যস্থান হলো

আমার বাড়ির পাশে নদী

হ্যাঁ আমার বাড়ির পাশে একটি নদী আছে তার নাম হচ্ছে নুনাই নদী আমার বাড়ির থেকে খুবই কাছাকাছি এই নদী তাই আমি যখন ইচ্ছা সেখানে যেতে পারি আমি সকালে যখন ঘুম থেকে উঠি উঠে একটু ছেলেকে নিয়ে হাঁটতে বেরোই তখন আমি আমার নদীর পাশ দিয়ে হাঁটি নদীর হাওয়া বেশ ঠান্ডা হাওয়া গরমের দিনেই নদীর সামনে হাঁটতে খুবই ভালো লাগে এবার তারপর যখন আমি কাজকর্ম সেরে যখন আমি আহ নদীতে যাই স্নানের জন্যে আমি যখন নদীতে যাই তখন সঙ্গে আমার ছেলেকে নেই আশেপাশে বাড়ি থেকে আমার বন্ধু বান্ধবী আ বান্ধবীরা যায় তাদের ছেলেদেরকে নিয়ে যাই আমার বাড়ির সামনে কিছু আদিবাসী আদিবাসীরা আছে বসবাস করে তারা আমরা যখন নদী চারিদিকে দেখে ওরা মাছ ধরে ওরা সুন্দর করে বাটি হোক বা থালাতে হোক সাদা গেঞ্জিতে বেঁধে ছোট্ট একটা ফুটো করে ভেতরে খাব মাছের জন্য খাবার দিয়ে সেই বাটিগুলো অল্প জলে বসিয়ে দেয় নদীতে অল্প জলে কিনার দিয়ে অল্প জলে বসিয়ে দেয় এবার যখন ওরা কিছুক্ষণ পরে উঠায় দেখি বেশ সুন্দর ওখানে মাছ ঢুকে গেছে এবার ওরা বারবার এগুলো করে অনেকগুলো মাছ ধরে সেগুলো দেখি কিছু ছেলেপেলে বাইরের থেকে আসে নদীতে স্নান করতে গরমের দিনে তো অনেকেই আসে নদীতে স্নান করতে শীতের দিনেও আসে তো আমরা সেখানে নদীতে গিয়ে যখন আমি যাই তখন মোটামুটি ঘন্টার পর ঘণ্টা নদীর সামনে বসে হোক নদীতে বসে হোক বা নদীতে পা ভিজিয়ে রেখে আমরা যে বসে থাকি বসে থেকে অনেকটা টাইম কাটিয়ে দিই খুব ভালো লাগে যখন দেখি যে অনেকেই স্নান করতে আসে কিছু মানুষ নিয়ে আসে গরু নিয়ে আসে গরু চান করায় বা জল খায় অনেকে মাছ ধরছে কেউ সাঁতার কাটছে আমিও মাঝে মধ্যে সাঁতার কাটি তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো অনেক সময় দেখি অনেক দিদিরা নদীরতে জাম কাপড় কাচতে যায় তো হ্যাঁ জলেই কাছে না জল উঠিয়ে নিয়ে তারা উপরে কিনারা গুলোতে বসে কাপড়টা কেচে নেয় আহ এবার কাচা হয়ে গেলে নদীর পাড়ে শুকোতে যায় শু তারপরে আবার আমাদের সাথে বসে একটু গল্প গুজব করে এগুলো করতে করতে যখন জামা কাপড় শুকিয়ে যায় সেগুলো তারা উঠিয়ে ভাঁজ করে আবার নদীতে চলে আসে স্নান করতে তো আমার বাড়ির পাশে নদী তাই আমার যেতে কোনো অসুবিধা হয় না আমি যখন ইচ্ছা তখনই আমি যেতে পারি তো আর দুপুরের দিকে যখন আমি স্নানে যাই তো অনেকক্ষণ টাইম আমি নদীর পাড়ে বান্ধবীদের সাথে কাটাতে পারি এটা আমার খুবই ভালো লাগে একটা আড্ডাও হয়ে যায় সবার সাথে একটু গল্প গুজব হাসা হাসি সব কিছুই হয় তারপরে আমি বাড়িতে চলে আসি নদী থেকে তবে এই নদীটা বহু বছরের পুরনো নদী মানে এই নোনাই নদী অনেক বছরের পুরো নদী এখন যেমন শীতের দিন পড়ে গেছে এখন নদীতে একটু জল কম থাকে তবে চলতি নদী সব সমময় জল যায় আর কি কোনো বন্ধ থাকে না এখানে নদীর মাছ ধরে অনেকেই মাছ খেতেও ভালো লাগে নদীর মাছ তো এগুলো খুবই ভালো লাগে তো নদী আমার বাড়ির কাছে তো আমার খুবই ভালো লাগে এখানে সাঁতার কাটতে ভালো লাগে আমি ছেলেকেও মাঝে মাঝে একটু সাঁতার শিখিয়ে দিই ছেলেকেও বলি নদীতে সাঁতার কাটতে কেননা বাচ্চাদেরকে যদি আমরা বাড়ির সামনে নদী আছে তবুও সাঁতার না শেখাই সেটা ঠিক হবে না তো বাচ্চাদের সাঁতার কাটাটা খুবই দরকার সাঁতার শেখাটা তো আমি আমার বাচ্চাকে বা আশেপাশে যে বাচ্চাগুলো আছে তাকেও বলি যে সাঁতার কাটো তবে যখন ওরা নদীতে সাঁতার কাটে আমরা ওদের পাশেই বসে থাকি বা ফলো রাখি ওরা কি করছে না করছে এবার ওদের যখন হয়ে যাও আমরাও সঙ্গে একটু যোগদান করি তারপর স্নান টান সেরে বাড়ি চলে আসি